আমার পছন্দের যেগুলি ভালো ভাবে বেরোয় তেমন গাছ হল গোলাপ গাছ যেটা খুব ভালো ভাবে বেড়ে ওঠে আর অ্যালোভেরা গাছ যেগুলি খুব ভালো ভাবে বেড়ে ওঠে গোলাপ গাছে ফুল খুব ভালো দেয় এ ছাড়া মোটামুনি পর্তুলিকা যেগুলি আমি ঘর ভর্তি করে খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছি যেটা বেড়ে ওঠা দেখতে আমার খুব ভালো লাগে আর ওগুলোর মধ্যে ভালো ফুল হয় অনেক রঙের আছে পর্তুলিকা হলুদ গোলাপি লাল কমলা একটা আছে যে যেটাতে মোট দুটো রং হয় এ ছাড়া নটামণি আছে নটামণি গাছ আছে আমার কাছে সাদা গোলাপি লাল আর একটা আছে হালকা গোলাপি আর নটামণিগুলো বড় রং হয় ছোট হয় যেগুলো আমার দেখতে খুবই ভালো লাগে গোলাপ গাছ আছে লাল গোলাপ আছে সাদা গোলাপ আছে গোলাপি গোলাপ আছে আর একটা গোলাপ আছে যেটাতে তিন রকম রং হয় যখন সকালে ফোটাই তখন দেখি যে সেটা হলুদ রঙের হয়েছে ধীরে ধীরে সেটা কমলা রং ধারণ করে যখন শুকোয় তখন সাদা রং হয়ে যায় এই সবগুলো দেখতে ভালো লাগে আর আমার এগুলো খুব পছন্দও